হ্যাঁ হ্যাঁ আমি ওই বলছি মানে আমি কুকিং করি আর কি

হ্যাঁ

হ্যাঁ এখন তো আমি ফাঁকাই আছি একটা কাজের সন্ধানেই ছিলাম তো যদি হ্যাঁ হয় তাহলে আমি কাজ করবো পয়সা ওখানে তো স্যালারি দিত পাঁচ হাজার টাকা তো এবার

আচ্ছা কোনো অসুবিধা নেই

ঠিক আছে হুম হুম ঠিক আছে বিকালে দেখা